একটি মধ্যবিত্ত পরিবারের কনিষ্ঠ সন্তান হিসেবে আমার এই সমাজকে বা আমার পরিবারের প্রতি অতি অল্পই অবদান রয়েছে মধ্য মেধার হবার সুবাদে কোনোদিনই নিজেকে নিয়ে বিরাট কোনো উচ্চাকাঙ্ক্ষা করিনি মা বাবার বরাবর ইচ্ছা ছিল যেন নিজের পায়ে দাঁড়াতে পারি সেই মতো নিজের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পড়া শেষ করেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মতন একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কাজ করার সুযোগ পাই এতে হয়তো নিজের গর্ব না হোক বাবা মা বাবা মায়ের গর্ব হতে লক্ষ্য করেছি তবে নিজের উপর বিশ্বাস আছে যে আগামী দিনে এমন অনেক কিছু করবো যাতে নিজেরও গর্ব হয়